ওই তো আমার দোকানে সোয়েটার আছে কম্বল আছে বেডশিট আছে ভালো টুপি আছে আপনার কী লাগবে বলুন ও আচ্ছা তা কেমন দামের ভিতরে নেবেন জামা প্যান্ট হাজার টাকা না তারও বেশি না কম হুঁ ও আচ্ছা ওর ভিতরে ভালো পেয়ে যাবেন বুঝলেন এর ভিতরে ভালো পেয়ে যাবেন হুম তা টুপি লাগবে না কি বাচ্চাদের বাচ্চাদের টুপির দাম আছে ছোটো বাচ্চাদের পাঁচ ছ বছরের ছেলেমেয়েদের দাম আছে দুশো টাকা আর এর চেয়ে বড় আছে আট বছরের তিনশো টাকা এবারে আপনি কেমন নেবেন হ্যাঁ ওর কম কম হ্যাঁ দ হ্যাঁ হবে অবশ্যই হবে হবে না কেন সবেই হবে হ্যাঁ চাদর আছে শালের ভালো ভালো চাদর আছে নতুন কোয়ালিটির চাদর বুঝলেন ও চাদরের দাম আছে ভালো যেটা নতুন মাল সেটার দাম হচ্ছে সাড়ে সাড়ে চারশো টাকা আর ওর চেয়ে ভালো আছে সাড়ে ছশো টাকা হ্যাঁ ওরতে লো কোয়ালিটিরও দাম আছে আড়াইশো আছে তিনশো আছে শালের চাদর সব

ও আপনার সাইজের আছে শীতের জন্য ভালো সোয়েটার ভালো সোয়েটার পেয়ে যাবেন উলের ভিতরে ভালো সোয়েটার বেশ গরম লাগবে পরতে

আচ্ছা আচ্ছা